পর্যটকরা যখন আপনার স্থান পরিদর্শন করে তখন তারা কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয় পর্যটকরা যখন বেড়াতে যায় তখন তারা অনেক সমস্যার সম্মুখীন হয় সারাদিন ঘুরে তাদের পছন্দ মতো এখানে তারা তাদের মেলে না হোটেল বুকিং করে হোটেলে যেয়ে দেখে তাদের বিছানাপত্র কোনো রকম তাদের পছন্দ হচ্ছে না তারপর খাবার ব্যবস্থা খাওয়া দাওয়াও তাদের পছন্দ মতো আমাদের খাবার বাঙালির খাবার আমাদের বাঙালির খাবার তাদের পছন্দ হয় না তাই তাদের পছন্দ হয় না তারপর সেখানে থাকার ব্যবস্থা বিছানা বেডিং কোনোতেই তাদের পছন্দ হয় না তারপর তারা বেড়াতে যাবে ভ্রম সেনি সেনিটাইসেসান করতে হয় সেনিটাইজার করতে হবে হোটেলে সেনিটাইজার নেই তাতেও তারা বিভ্রান্ত হয় বেড়াতে যায় সকাল থেকে ঘুরে সারাদিন ওখানে আবহাওয়া নদীর প্রতিকুলে পর্যটকরা ঘুরে ঘুরে তারপর সন্ধ্যাতে হোটেলে আসে আবহাওয়া ওখানে খুবই অনুকুল নম্র শীতল ঠান্ডা আবহাওয়া